হ্যালো হ্যাঁ দাদা আমি বলছিলাম হ্যাঁ কার্তিকদা বর্ধমান থেকে বলছিলাম দাদা কিছু গয়না মানে বিক্রি করার ব্যাপার ছিল ওটা হ্যাঁ একটা চেন আছে হলমার্কের সব হলমার্কেরই আর একটা হাতের ইয়ে আছে বুঝলেন

আপনি তাহলে এখন তো এই মুহুর্তে বাইরে আছি ওই জন্যই ফোনটা আর কি আপনাকে করলাম আর কি যে ফোনে জেনে নিলে আমার একটু সুবিধা হবে আমার নাম লিখুন না কার্তিক বলে লিখে রাখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কি ওই তো বালা চেন মেয়ের নামে ইয়ের জন্য করাব আর কি কানের এইগুলো ভেঙে হ্যাঁ ভেঙে হবে হ্যাঁ ওইটা বলতে হবে আর কীরকম কী যাচ্ছে এখন মোটামোটি পঁয়ষট্টি না সাতষট্টি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি তো ধরুন যাব সপ্তাহখানেকের মধ্যে আমি তো এই মুহুর্তে বাইরে আছি ওই কারণেই ওই ওই কারণেই তো আপনাকে আমি ফোনটা আর কি করছি আর কি বুঝতে পারলেন তো এবং আপনার সঙ্গে অনেক দিনকার সম্পর্ক তো মালটা ধরুন অনেকদিন ধরে কেনা বেচা আছে হুম হ্যাঁ দিয়ে ওটা নিয়ে যাব ওটা মোটামোটি ধরুন কীরকম কী সময় লাগবে আর আপনাদের এখন মোটামুটি কারিগরি চার্জেসটা কি আমাকে আলাদা দিতে হবে না ওটা আপনি ব্যবস্থা অ্যাডজাস্টমেন্ট করে দেবেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম আপনি থাকলে আমার আরো সুবিধা হবে কর্মচারীরা ধরুন তো সবাই তো চেনে না হুম এবার ধরুন আপনি কারিগর আপনি ভালো বলতে পারবেন

বালা তো ধরুন মেয়ের একটা ওই হাতের মোটা করেই হবে এক জোড়া হুম আর পলা মানে পলা বাঁধানোর মতো আর কি আর একটা ওই নেকলেস হবে একটু ডিজাইন করে মোটামোটি একটু ডিজাইন করে খুব একটু খুব বেশি ইয়ে করলেও তো হবে না মার্কেটেরও তো এই ব্যাপার তারপরে একটা ওই কানের হবে এক জোড়া ওটা মোটামুটি ধরুন আপনি দেখে করবেন মেয়েকে দেব তো দেখতে যেন ভালো লাগে বুঝতে পারলেন এতে হ্যাঁ মানে ওই চেনটা ধরুন মোটামুটি এক ভরি হবে সামথিং এক ভরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডিজাইন করে করতে হবে যেন শ্বশুরবাড়ি থেকে কথা না শুনতে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই জন্যই আপনাকে ফোনটা করলাম আপনি তাহলে থাকবেন আমি মোটামোটি সপ্তাহখানেক পরে যাওয়ার আগ যাওয়ার না একদিন কি দুদিন আগে আপনাকে ফোন করে দেব এই দশটা

হ্যাঁ দশটা এগারোটার সময়ে পৌঁছালে হবে তো সাড়ে নটায় তো খোলে মনে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে